আমাদের জেলা হল পশ্চিম মেদিনীপুর আমাদের জেলায় বিভিন্ন ধরনের পুজো অনুষ্ঠিত হয় যেমন দুর্গাপুজো সরস্বতীপুজো চার্চের মেলা ভবতারিণীপুজো কালীপুজো এবং বিভিন্ন অন্যান্য অনুষ্ঠান আমরা এ সময়ে বিভিন্ন রক্তদান শিবিরের আয়োজন করি পথ শিশুদের সাহায্য করি এবং নানা নিত্য অনুষ্ঠান হয় আমরা এ সময়ে বিভিন্ন